এই ধর্ম নিয়ে না ধর্ম নিয়ে বলাটা বড় কিন্তু বড় ঝুঁকির জায়গা বটে তো আমি একটু অন্যভাবে আমার নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে যেটা ধরে আমি সেইটুকু বলব ধর্মটাকে এখন মানুষ কী করব নিজের একটা ব্যবসার মতনও বলতে পারেন যে এটাকে কাজে লাগাচ্ছে ইহার সঙ্গে উহাকে ঝগড়া লাগিয়ে দিয়েছে ধর্ম নিয়ে ইহার সঙ্গে উহাকে লড়িয়ে দিয়েছে আর অন্য লোকগুলো যারা ঝগড়াটা লাগিয়ে দিয়েছে তারা কিন্তু নিজেদের তালে ঠিক আছে তাদের কিন্তু বতরটা বড় উপরের দিকে আছে যে আমরা নিজেরা লড়াই করে মরি আর উহারা উহাদের বতরে কাজ করবে তো ধর্ম হল কী মানুষের আসল ধর্ম মানুষকে ভালোবাসা মানুষের মধ্যে যদি ভালোবাসাই না থাকল আমার যদি ভক্তিই না থাকল মানুষের প্রতি যদি আমার শ্রদ্ধাই থাকল না তো ওটা আমার বিচারে বলব বা ধর্ম নয় ধর্ম এমন একটা জিনিস মানুষকে যেটা ধরে রাখে ধারণ করে রাখে আমরা সাধু সঙ্গদের কাছ থেকে শুনেছি বড় যে সমস্ত মানুষজন আছে গুণী মানুষজন আছে উহাদের সঙ্গে ওঠাবসা করতে এই ভালো কথাগুলো আমরা যেগুলো শুনেছি সেগুলো আমরা জানি এ লড়াই ঝগড়া ধর্ম নিয়ে লড়াই ঝগড়া এটা এখন বড় বিপদের জায়গায় আছি আমাদের তো বড় ডরও লাগে যে কে জানে বাবা কখন ইহার সঙ্গে উহার লড়াই এই আমাদের লোকগুলোর সঙ্গে অন্য লোকগুলোর সঙ্গে ঝগড়া কী এই লোকগুলোর সঙ্গে অন্য লোকগুলোর ঝগড়া এ কখন যে ধর্ম নিয়ে ঝগড়া হয়ে একটা বিপদ ডেকে আনবে তো সেটা কিন্তু আমরা কিন্তু বড় ভয়ে আছি তো সেই ভয়টা যাদের আমাদের না থাকে সেইজন্য আমরা চেষ্টা করব যে না মানুষকে ভালোবাসার মধ্যে আমরা থাকব ভালোবেসে চলব সেটাই আমরা ধর্ম বলে জানি